নলকূপ যেভাবে কাজ করে সেটা হল যে আগে তো নলকূপ ছিল এখন পাম্প হয়ে গেছে তো নলকূপের যে ডান্ডাটা থাকে সেটাতে প্রেসার দিতে হয় তো একদিকে প্রেসার দেওয়া হয় আর অন্যদিক পাইপে জলটা আসে এভাবেই নলকূপ কাজ করে আমাদের গ্রামে বড়ো কূপ আছে একটাই ওটা সবাই জলের জন্য ব্যবহার করে না কারণ এখন কূপগুলো নষ্ট হয়ে গেছে তার সাইডে গাছ লাগানোর ফলে গাছ টাছের সব পাতাগুলো ওখানে ঝরে পড়ে এবং কূপটা বুজে গেছে ঐজন্য আর ইউস করা হয় না কূপটাকে